আমার কাছে একটি ভিভো কোম্পানির মোবাইল রয়েছে যেটি আমি ব্যবহার করে বিভিন্ন রকমের সুবিধা তো উপভোগ করি কিন্তু তার পাশাপাশি এই মোবাইলটির ব্যাটারি সার্ভিসটি খুবই খারাপ কারণ সহজেই চার্জ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে মোবাইলটা একটু ব্যবহার করতে একটু অসুবিধা হয় এবং বারবার চার্জ দেওয়ার কারণে মোবাইলটি খুব গরম হয়ে যায় এবং এটি হয়তো খুবই বিপদজনকও হতে পারে তো সেই জন্য এই মোবাইলটার আমি একটু অপছন্দ করছি চার্জিং বা ব্যাটারির দিক থেকে তাই একটু বলবো যে মোবাইলটি সমস্ত কিছু সার্ভিস ভালো হওয়ার কারণ সত্ত্বেও মোবাইলের ব্যাটারি সার্ভিস কিন্তু খুবই খারাপ রয়েছে যার জন্য আমি খুবই অসন্তুষ্ট